হ্যাঁ হুম স্কুল থেকে কে স্যার বলছেন মনে হচ্ছে হ্যাঁ এর আগেও একদিন ফোন করেছিলেন ওই জন্য গলাটা মনে হল বলুন

হ্যাঁ আমি তো বাড়িতেই আছি কী অসুবিধা হল আচ্ছা সে না হয় যাচ্ছি কিন্তু বাচ্চাটা বমি টমি করেনি তো আর অনেকটা কেটে গেছে আচ্ছা ঠিক আছে আমি বাড়িতেই আছি একটু হুম ব্যস্ত ছিলাম কিন্তু যেহেতু ফোন করেছেন দেখছি বাড়িতে বলে তো খুব কাঁধছে নাকি আচ্ছা আমি আপনাকে মিনিট তিনেকের মধ্যেই ফোন করে বলছি বাড়িতে বলে আপনাকে জানাব কিন্তু সে কি খুব ভয় খেয়ে গেছে নাকি খেলতে খেলতে পড়ে যাওয়াটা তো অসুবিধা নয় এমনিই এত গরমে বাচ্চারা খুব অসুস্থই হয়ে রয়েছে এবারে পড়ে গেছে বাড়িতে একটু চিন্তা ভাবনাও হচ্ছে দেখছি আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে ওখানেই যাচ্ছি আমি মিনিট পাঁচ সাতেকের মধ্যে ওখানে পৌঁছে যাব আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে বলুন যে ভয় পাওয়ার কিছু নেই বাড়ি থেকে এক্ষুণি আসছে ঠিক আছে স্যার রাখছি তাহলে তাড়াতাড়ি বেরোচ্ছি